আমার মতে আমার গ্রামীণ সম্প্রদায়কে আরও ভ্রমণের জন্য উৎসাহিত করব যে আমার আমরা সারা বছর বাড়িতে বসে আছি বাড়িতে বসে আছি বলতে নানা রকম কাজকর্মের দিক দিয়ে আমাদের জীবনযাপন চলছে সবাই কেউ সবাই কোনো না কোনো কাজ করছে কোনোদিনও বাড়ির থেকে বাইরে যাচ্ছে না খুব কম বেরোচ্ছে আর তাছাড়াও আমরা যদি বাইরে বাড়ির বাইরে বেরোই বাইরের জগৎটাকে যদি দেখি তাহলে সেখানে আমাদের অনেকটা উন একটা আলাদাই অনুভূতি হবে তাছাড়াও অনেকটা অভিজ্ঞতা বাড়বে বাইরের জগৎটাকে ভালোভাবে বুঝতে পারব সেখানে জলবায়ু কেমন সেখানের আবহাওয়া কেমন সেটা আমরা ভালোভাবে বুঝতে পারব সেই জায়গাটা কতটা সৌন্দর্যপূর্ণ সেটাও আমরা নিজস্ব চোখে দেখতে পারব সেই জায়গাটার সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারব তাছাড়াও আমরা বাড়ির থেকে বাইরে বেরোলে অনেক মানুষজনের সঙ্গে আমাদের কথাবার্তা হবে অনেক আ আমাদের ভারতের নানান জায়গায় নানান ভাষা সেই সব ভাষাগুলোর সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা বাড়বে তাছাড়াও আমরা যদি পাহাড়ে যাই পাহাড়ের কীরকম সৌন্দর্য বা আমরা যদি কোনো সমুদ্রের ধারে যাই সমুদ্র কীরকম সেগুলো বা কোনো যদি জঙ্গলে ঘুরতে যায় জঙ্গলের কতটা ওয়েদারটা কেমন বা সেখানে আবহাওয়াটা কেমন সেখানটা কত গাছাপালাগুলো সবুজ গাছপালার মধ্যে আমাদের কতটা ভালো লাগছে সেটা আমরা বুঝতে পারব তাছাড়াও আমরা য আমাদের দৈনন্দিন জীবনে ঘুরতে যাওয়াতে ঘুরতে গেলে আমাদের মন ভালো হয় পোত সারা বছর যদি আমরা কাজ করে যায় সেখানে আমাদের মন খারাপ হয়ে যায় আমাদের একটা আলাদা খিটখিটানি ভাব চলে আসে কিন্তু আমরা যদি ঘুরতে যায় সেখানে আমাদের একটা আলাদা অনুভূতি হয় আলাদা মেজাজ আসে যেটার ফলে মানুষ অনেকটা নিজেকে হালকা মনে করে এই জন্য এইভাবে বলেই আমি গ্রামের মানুষকে বা পর্যটকদের উৎসাহিত করতে পারব